আমি একটা রাজরানি বস্ত্রালয় থেকে ঝাড়গ্রামে শাড়ি কিনেছিলাম সেই শাড়িটা আমার আঠাশশো টাকা দাম নিয়েছিল শাড়িটার রংটা খুব ভালো লেগেছিল তখন খুব ভালো ছিল কিন্তু আমি বার চারেক পরার পর সেটা যখন অস্তাগারে কাচার জন্য দিলাম তখন দেখি রংটা অনেক ফেড হয়ে গিয়েছে আর যে পাড়টা এত সুন্দর ছিল সে পাড়টা না কুঁকড়ে গিয়েছে জড়ো হয়ে গিয়েছে পাডটাতে যতই ইস্ত্রি ঘষা হচ্ছে কিন্তু পাড়টা ঠিকঠাক হচ্ছে না তাই আমার শাড়িটা খুব আর ভালো লাগছে না শাড়িটা আমি অত দাম দিয়ে কিনলাম চারবার মাত্র পরলাম এবার কী করব শাড়িটাকে নিয়ে আমি চিন্তিত খুব শাড়িটার রংটাও নষ্ট হয়ে গেল পাড়টাও নষ্ট হয়ে গেল আমি এবার ওই শাড়িটা নিয়ে কী করব এটা আমার খুব খারাপ লাগছিল